হ্যাঁ ডাইভার দাদা বলছেন দাদা আপনি কোথায় আছেন আমি যে আপনাকে আধ ঘন্টা আগে যে বুক করলাম এবং এখানে বললাম যে আপনি আমায় আমি এখানে দাঁড়িয়ে আছি আপনি আমাকে পিকআপ করে নিয়ে যান তো আপনি কেন এখনো এসে পৌঁছাচ্ছেন না দেখুন আপনি কোথায় আছেন বলুন তো ঠিক করে আপনার ঠিকানাটা বলুন কোন জায়গাটাতে আপনি রয়েছেন এখান থেকে কতো কিলোমিটার দূরে আপনি রয়েছেন আমি জানতে চাই এভাবে যদি আপনার যদি আসতে দেরি হতো আপনার যদি অন্য কোনো ভাড়া ছিলো বা অন্য কোথাও আপনি বিসিতে আটকে গিয়েছিলেন তাহলে আপনি আমাকে বলে দিতে পারতেন আমি অন্য একটা ক্যাব ভাড়া করতাম এভাবে আপনাকে আমি আধ ঘন্টা আগে কল করেছি আপনি বললেন আমি দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো সেখানে আধ ঘন্টা হয়ে গেলো এখনো আপনি এসে পৌঁছালেন না তাহলে বলুন আমি নির্দিষ্ট সময়ে আমি যাবো কী করে কেননা আমি আপনাকে যে ঠিকানাটা আমি দিয়েছিলাম সে ঠিকনাটাতেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি তাহলে আমি আপনি আমাকে বলতে পারতেন যে দিদি আমি যেতে পারছি না আটকে গেছি অনেকক্ষণ ধরে দীর্ঘ সময় আমি অপেক্ষা করেছি আপনার তালে আপনি ফোনটা করে জানিয়ে দিতে পারতেন আমি তালে অন্য ক্যাব নিয়ে চলে যেতাম এভাবে আপনার জন্য ওয়েট করে আমার তো রীতিমতো অনুষ্ঠানে যেতে তো প্রচুর দেরি হয়ে যাবে আমি কখন যাবো সব তো হয়ে যাবে তালে বলুন আপনার কি এটা ঠিক হয়েছে আপনি যেহতু দূরে আছেন যেহতু আপনি একটা ভাড়াতে গিয়েছিলেন সে ভাড়া আপনার দেরি হতেই পারে হবে না বলছি নি কিন্তু হতেই পারে তাহলে আপনি সে তার সাথে সাথে আমাকে বলে দিতে পারতেন যে দিদি আমি একটা ভাড়াতে এসছি আটকে গেছি তালে বলুন এবার আমি যাবো কীসে এই সময়তে তো আমি তো কিছুই পাচ্ছি না একটা অটোও পাচ্ছি না কিচ্ছু পাচ্ছি না তালে বলুন আমি যাবো কীসে একবার বলুন আপনি তো জানেন যে এইখানে চট করে কোনো কিছু পাওয়া যায় না আগে থেকে বুকিং করে রাখতে হয় তাই আমি আপনাকে বুকিং করে রেখেছিলাম তারপরেও আপনি কিন্তু সঠিক টাইমে এসে পৌঁছালে না এবং কখন এসে পৌঁছাবে আপনি বলুন আর কতোক্ষণ আপনার টাইম লাগবে আপনি বলুন আমাকে যেই টাইমের মধ্যে আমি যেয়ে পৌঁছাবো